আমার এলাকায় কোনো স্টেডিয়াম সেরকম বড়সড় নাই তবে এখানে অনেক ধরনের ক্রীড়া ইভেন্ট হয় যেমন ক্রিকেটের বা ফুটবলের ইভেন্ট দুদিন ছাড়াই হতে থাকে বিশেষ করে এই শীতকালের সময়টাতে এখানে বেশি করে এই খেলাধুলোগুলি হয় এই খেলাধুলোগুলো হওয়ার জন্য এখানে যে মানুষজন বা যে ছেলেরা খেলাধুলো করে তাদের আগ্রহ অনেকটা বেড়ে যায় তারা আমাদের যেমন এখানে মাসে মানে আমাদের শীতকালের সময়টা একটি মাসে চারটা করে খেলা হয় ক্রিকেট খেলা আবার ফুটবলটা হয় কিছু দিন বাদ দিয়েই মানে আবার পরের মাসে ফুটবলের টুর্নামেন্টও এরকম দু তিনটে করে হয়ে যায় তো সেক্ষেত্রে খেলাটা আমাদের এখানে চলতেই থাকে খেলাটার জন্য আমাদের এখানে কোনো অসুবিধা হয় না খেলার ইভেন্ট আমাদের দুদিন ছাড়াই থাকতে পারে তবে স্টেডিয়াম যেহেতু নাই ছেলেরা অতটা ভালো করে প্র্যাকটিস করতে পারে না কিন্তু তারা খেলার প্রতি যে ভালোবাসা আছে সেই ভালোবাসাটা কিন্তু তারা দেখায় খেলাগুলো তারা ভালোভাবেই খেলে তাদের যতটা দরকার যতটা দেওয়া দরকার খেলাতে তারা ঠিক দেয়